হ্যালো আসমা বলছে ভালো আছো হ্যাঁ ভালো আছি সব ভালো আছে তো ও বলছি হ্যালো হ্যাঁ বলছি তোমার তো গ্রামে বাড়ি শুনলাম তো সেই জন্যে করেই ফোন করেছি একটা বিষয়ের ব্যাপারে কথা বলার জন্য গ্রামের দিকে মানুষ দেখবেন অনেক ক্ষেত্রে যে বিলুপ্তপ্রায় প্রাণীগুলো রয়েছে না ওগুলো দেখলে মেরে দেয় যেমন বনবিড়াল মুরগি ঘরে গ্রা এগুলো গ্রামে বেশি করে দেখা যায় বনবিড়াল দেখে তো খটাশ বলে আর কি ওগুলো মুরগির খড়ে ঢুকলে আমাকে ফোন করবে হ্যাঁ মেরে দেবে না ওগুলো পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে মেরে দিলে গোখরো সাপ কেউটে যাকে বলা হয় কালাচে কেউটে এগুলো মেরে দেবে না যদি ধরা পড়ে আমাকে খবর দেবে আমি বন দপ্তর থেকে লোক পাঠিয়ে দেবো নিয়ে আর সুন্দরবনে ছেড়ে দেওয়া হবে এগুলো ইকো সিস্টেম নষ্ট হয়ে যাবে আর এসব ব্যাপারে তোমার বাড়ির আশেপাশেও একটু খবর দেবে হ্যাঁ যাতে তারা নিজেরাও সচেতন হয়

না না ফোন করলে হয়ে যাবে দিয়ে আসতে আনতে হবে না ফোন করলে আমিই লোক পাঠিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা রাখলাম হ্যাঁ ভালো থেকো